গাছে যখন ফুল ধরে এক দিন ভালো থাকে তার পরের দিন তো ফুলটা ঝরেই পড়ে যায় তো ফেলে দেওয়া ফুল এই নিচে পড়ে যাওয়া ফুল কী করব পুজো দিই মালা গাঁথি আবার বিক্রিও করে দিই বিক্রি করলে তো দুটো পয়সাও আসে সে পয়সাটা আবার কাজে লাগাতে পারি অন্য অন্য কাজেও লেগে যায় আমার একটু উপকারই হয় এবং ঘরে কোনো কিছু দেখতে ভালো লাগার জন্য একটু সভ্য জন্য সেটা আবার সাজিয়েও দিই ভালোই লাগে আর ফল ফল কী করব আর ফল নিজেরাও খাই যেটা খাওয়া গেলো সেটা তো খেয়েই নিলাম আর বাসে পাশে কত ছোটো ছোটো বাচ্চারা থাকে বড় গুরুজনরাও থাকে সবাইকে খুশি করে খেতেও দিলাম আবার বাড়িতে ছাগল পালন আছে ছাগলদেরও কেটে কেটে দিই তারাও খুব ভালোভাবে খায় গোরুও আছে গোরুদেরও দিই আবার পুকুরে মাছ আছে ওই ফল টুকরো টুকরো করে কেটে পুকুরেও দিই দেখি মাছও বেশ খেয়ে নেয় তাহলে মাছেরও পেট ভরল গোরুরও পেট ভরল ছাগলেরও পেট ভরল ফলটা আর মাটিতে পড়া ফলটা আর ফেলে দিতে হলো না সবারই কাজে লাগল ফলটা